আমরা সবাই পিকনিক করতে খুব ভালোবাসি আর পিকনিক করতে আমি সবথেকে বেশি একটা খুব আশ্চর্য জায়গাতে যেতে পছন্দ করি যেমন একটি কোনো বাগান হোক বা কোনো পার্ক বা কোনো চিড়িয়াখানা আমি এমন একটা জায়গায় পিকনিক করতে পছন্দ করি যে জায়গাটা হয়তো অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা পিকনিক করতে তো সমস্ত মানুষই পছন্দ করে কিন্তু আমি চাই যে আমি এমন একটা জায়গা পিকনিক করার জন্য বেছে নেব যেটা অন্যদের তুলনায় অনেকটাই আলাদা হবে যেমন ধরুন কোনো লেকের ধারে বা কোনো এলাকার সবথেকে উপলব্ধ সুযোগ সুবিধা রয়েছে সে সমস্ত এলাকায় যেমন ধরুন যে এলাকাতে পিকনিক করার সময় আমি পিকনিকের সমস্ত সামগ্রী ওখান থেকে যাতে পেয়ে যাই কিংবা ওখানে আমার কোনো কিছুর অসুবিধে হবে না আমি সেই সমস্ত জায়গাগুলিকেই পিকনিকের জন্য বেছে নেব আর আমাদের এই জেলায় তো অনেক ধরনেরই তো জায়গা রয়েছে পিকনিক করার জন্য যেখানে আমরা খুব ভালোভাবে পিকনিক করতে পারি কিন্তু আমার মনে হয় যে অন্যান্য জায়গাতে বা অন্যান্য জেলাতে সে এরকম ধরনের সুযোগ সুবিধা হয়তো নেই তাই বিভিন্ন জেলার মানুষেরা আমাদের এই জেলাতে পিকনিক করার জন্য আসে শীতকালে ডিসেম্বর মাসে কিংবা জানুয়ারি মাসে বহু দূর থেকে পর্যটকেরা আমাদের এখানে শুধুমাত্র পিকনিক করার জন্যই আসে কারণ আমাদের এখানে পিকনিকের জায়গাগুলোতে এত কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন ধরুন জলের দিক থেকে এখানকার যেখানে আমরা পিকনিক করব সেই জায়গাতেই সমস্ত জায়গাতেই জলের ব্যবস্থা রয়েছে তাই জলের ব্যবস্থা করার জন্য আমাদেরকে অনেক দূর থেকে ছোটাদৌড়া করতে হয় না আর এখানে পিকনিক করার জায়গাগুলোর আশেপাশে বিভিন্ন ধরনের সবজি বাজারও রয়েছে কিংবা বিভিন্ন ধরনের আমরা রান্নার জন্য যে সমস্ত জিনিস আমাদের দরকার পড়তে পারে বা খাবারের জিনিস বা আমরা যে ধরনের আইটেম করব সেই সমস্ত সমস্ত কিছু খাবারই আমাদের এখানে আশেপাশের বাজার থেকে পাওয়া যায় তাই আমরা যেখানেই পিকনিক করি না কেন আশেপাশের জায়গা থেকে আমরা পিকনিকের জন্য সমস্ত সামগ্রী বা সমস্ত জিনিস আমরা কিনে নিতে পারি তাই আমরা মনে করি যে আমাদের এখানকার বাগানগুলো বা পার্কগুলো বা চিড়িয়াখানা বা লেক সাইড সমস্ত জায়গাতেই খুব ভালো ভালো সুযোগ সুবিধা রয়েছে পিকনিক করার জন্য আর আমাদের এই স্পটের দৃশ্যগুলো এতটাই সুন্দর হয় বা এতটাই মধুর হয় যেটা অন্যান্য জায়গাতে হয়তো এতটা নেই তাই এলাকার উপলব্ধ সুবিধাও অনেক কিছু রয়েছে যেই সুবিধাটা হয়তো অন্যান্য এলাকাতেও তেমনভাবে খুব একটা বেশি প্রচলিত নেই